আমি কোনো আঞ্চলিক রাজ্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অনুষ্ঠিত ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিইনি কারণ সেই সৌভাগ্য আমার হয়ে ওঠেনি এখন পর্যন্ত এবং আমি আরও ভালো ফটোগ্রাফি শিখে এবং আরও কিছু ভালো করে আঁকা শিখে সেই সব প্রতিযোগিতায় অংশগ্রহণ নিতে চাই কারণ ওই সময়ের সব প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়ে আমার আরও আরও বেশ কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের সঙ্গে সাক্ষাৎকার এবং সেখান থেকে বেশ কিছু আমি অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং সেখানে টিচার সেখানে প্রতিযোগিতায় যারা টিচারস রয়েছে ও থাকেন তাদের কাছে কিছু অভিজ্ঞতা অর্জন করতে চাই এবং সেখানে আমার আরও বিশেষ কিছু ছবি সে আরও শিখতে আমি চাই এবং সেখানে আমি সেইখানে গিয়ে আমি ফার্স্ট বা সেকেন্ড হওয়ার ইচ্ছে আমার রয়েছে